আমাদের এখানে স্বাস্থ্যসেবা অনেকটাই উন্নতি হয়েছে কেন না আগে বিল্ডিংটা ভাঙা ছিলো কিন্তু এখন বিল্ডিংগুলো সব বাগিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগে ডাক্তারবাবুরা খুব অল্প ছিলো এখন অনেক ডাক্তার বাড়িয়েছে রাস্তাঘাট পরিষ্কার পরিছন্ন হ রয়েছে অ্যাম্বুলেন্স আছে টোটো আছে কোনো অসুবিদাই হয়নি এখন ডাক্তারবাবুও খুব ভালো ভালো ডাক্তারবাবু আছে তাদের ব্যবহারও খুব ভালো রুগী গেলে রুগী ডাক্তারদের ব্যবহার দেখে অনেকটাই সুস্থ হয়ে যায় এতে রুগী খুব খুশিও হয় বাড়ির লোকেদেরও এ ব্যবহার দেখে তাদেরও মন খুব খুশি হয়ে যায় আমাদের অনেকটাই সুবিধা হয়েছে হসপিটাল অনেক উন্নতর দিকে গেছে এখন আর কোনো অসুবিধা হয়নি